হ্যা বল রে আমি নরসিংহ দত্ত কলেজে ভর্তি হয়েছি রে ইংলিশে অনার্স তুই এখনো ভর্তি হস নি আজকেই তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট চারটে অব্দি হ্যাঁ আমি ফর্মটা তুলে রাখছি তুই তাড়াতাড়ি আয় আমি লাইনটা দিচ্ছি তোর জন্য ফর্ম জমা দেওয়ার জন্য উচ্চমাধ্যমিকের রেজাল্ট আধার কার্ড ইয়ে এইগুলো লাগছে দু কপি করে জেরক্স লাগবে হ্যাঁ ফটোকপিও লাগছে আর সাথে চারশো টাকা ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় সব জিনিসগুলো নিয়ে এখানে হ্যাঁ এখানে খুব ভালো ভালো অধ্যাপক আছে এই বিষয়ে বলেই আমি এই কলেজটি নিয়েছি ওই খুবই তারা ভালো পড়ান এই বিষয়টায় এই কলেজে ভালোই প্লেসমেন্ট দেয় প্লেসমেন্ট নাইন্টি পার্সেন্ট অব্দি রেকর্ড আছে হ্যাঁ হ্যাঁ আর ফটোকপি আর টাকা না না চারশো টাকাই লাগবে ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় আমি লাইনটা দিচ্ছি তোর জন্য